হ্যাঁ লোকশিল্পীকে একটা বিখ্যাত লোকশিল্পী অনেক চিনি কিন্তু যাকে আমার সবথেকে ভালো লাগে যার গান তার লোকগান লোক শিল্পী যার ভালো লাগে সেটা হচ্ছে ও আমাদের এখানকার আমাদের মুর্শিদাবাদের অরিজিৎ সিং

বিভিন সব ধরনেরই লোক গান গায় রবীন্দ্রসঙ্গীত বাউল তার পরে বিভিন্ন ধরনের গান এমনি নর্মাল গান কোনো সিনেমায় গান সব রকম গান সে গায় শুধু সে গান আর আমি তার যে বিশেষত্বর পছন্দ করি কারণ সে একটা যার এত অরিজিৎ সিংয়ের এত নাম আছে সে একটা এত বড় গায়ক কিন্তু তার বিশেষত্ব এটাই যে সে একদম একটা সাধারণ মানুষের মতন জীবনযাপন করে মানুষ তাকে দেখলে কেউ বলবেই না যে সে এত বড় একটা গায়ক সে এতই অতিই সাধারণ এবং অতিই ন্যাচারাল খুব ভালো মনের মানুষ সেই জন্য প্রত্যেকটা মানুষই অরিজিৎ সিংকে পছন্দ করেন যে কাউকে যদি জিজ্ঞাসা করি যে অরিজিৎ সিংকে পছন্দ করেন কিন্তু কিছু বলবেন না যে না পছন্দ করি না হয়তো বলতে হো বলতে পারি যে এমন কেউ নেই যে তাকে পছন্দ করে না সেই জন্যই আমার নিজের শহর বা নিজের এর শহরের বা নিজের ডিস্ট্রিক্টের সে একটি মানে গর্ব তার মানে সে মানুষকে মানুষ মনে করে এবং সে এতই সাধারণ যে অনেক গায়ক আছে যে গায়ক বলে সে কোনো মানুষের সাথে দেখাও করেন না ছবি তোলেন না কিন্তু সে সেরকম নয় সে আসে সে যেরকম একটা সাধারণ মানুষ জীবনযাপন করে সে একটা মানুষের সাথে দেখাও করে সব মানুষের সাথে দেখাও করে ছবিও তোলে সব রকমই করে এই জন্যই এই ওর এত স অতি সাধারণ ওর ব্যবহারের জন্য সে খুবই জনপ্রিয়